মোবাইল ফোন আমার মনে হয় খুবই ভালো তার কারণ মোবাইলের সাহায্যে আমরা অনেক কিছুই জানতে পারি দেশ বিদেশের খবর দেশ বিদেশের খেলা কোথাও কোনো সাম্প্রতিক ঘটনা ঘটেছে কিনা সে সব জানতে পারি বাড়ি থেকে কেউ গেলে সে কোথায় যাচ্ছে কতটা দূরে গেল কখন পৌঁছাবে সেটাও জানতে পারি বাড়ির ছেলেরা বাইরে পড়তে গেছে প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে তার খবরা খবর নিই সে যেন আমার সামনে বসেই কথা বলছে খেয়েছে কিনা এসব খবরা খবর নিই পড়ছে কিনা সেটাও দেখতে পারি ভিডিও কলিং করেও সে কি করছে না করছে কেমন আছে তাকে দেখতে ইচ্ছে হলে দেখতে পাই এই রকম নানা রকম আমরা মোবাইল দেখে সুযোগ সুবিধাগুলো পাই তাছাড়া ধরুন কোথাও লং ট্যুরে যাচ্ছি হ্যাঁ সেখানে হয়তো আমরা পথ ভুল করে গেলাম আমরা মোবাইল দেখে রাস্তাটা ঠিক করতে পারি সেই মোবাইল দেখে সেই রাস্তা ধরে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারি তাছাড়া দেশ বিদেশের কোনো খবর হ্যাঁ কোনো সাম্প্রতিক ঘটনা বা কোনো দুর্যোগের কথা আগে থেকে আমরা জানতে পারি ছেলে মেয়েদের পড়াশুনার ক্ষেত্রেও মোবাইল খুব ভালো তার কারণ হচ্ছে ওরা এখন খাতা টাতা ব্যবহার করেনা লিখতে হয় না মোবাইলে চট করে ছবি তুলে নিল সেটা সেভ করে রেখে দিলো পড়ার সময় ওরা মোবাইলটা হাতে করে দেখে দেখে স্যুইচ দেখে দেখে চট করে পড়ে নিতে পারে হ্যাঁ আর বেশি কিছু ওদেরকে ক্যারি করতে হয় না এ কারণে আমার মনে হয় মোবাইল ফোন খুবই ভালো